আমাদের দেশে নানান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আমরা বসবাস করি একসঙ্গে নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করার কারনে আমরা একে ওপরের বন্ধু হয়ে উঠেছি তাই প্রত্যেকেই প্রত্যেকের অনুষ্ঠানে যোগদান করি যেমন খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠান হয় তাতে আমরা বাঙালিরা এবং মুসলমানরা প্রত্যেকেই সেই অনুষ্ঠানে যোগদান করি আবার মুসলমানদের যখন ঈদ কিংবা রমজান মাস চলে তখনও আমরা একে ওপরের এই অনুষ্ঠানে যোগাযোগ করি এবং দুজনে কোলাকুলি করি এছাড়া হিন্দুদেরও অনেক অনুষ্ঠান থাকে যেমন দুর্গা পূজা মকর সংক্রান্তি এই সকল অনুষ্ঠানগুলিতেও আমরা একে ওপরের সঙ্গে মিলেমিশে থাকি যেহেতু আমাদের দেশে নানান সম্প্রদায়ের মানুষরা বসবাস করে তাই আমরা প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু হয়ে উঠি শুধু বন্ধুত্ব ওই অনুষ্ঠানের দিক দিকেই নয় একে ওপরের বিপদে আমরাও ছুটে যাই আমার কোনো বিপদ হলে আমাদের কোনো বিপদ হলে মুসলমানরা ছুটে আসে মুসলমানদের যখন কোনো বিপদ হয় তখন হিন্দুরা ছুটে যায় আবার খ্রিস্টানদের যখন কোনো বিপদ হয় তখনও আর অন্য ধর্মীয়রা ছুটে যায় তাই আমরা একসঙ্গে একইসঙ্গে বসবাস করাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি